হ্যাঁ অবশ্যই আমি ট্রেনকে বর্ণনা করতে পারবো কারণ আমি যখন অনেক অনেক সময় কুটুমবাড়ি যাই কি ঘুরতে যাই তখন তো ট্রেনে করেই ঘুরতে যাই একবার মানে দার্জিলিংয়ে গিয়েছিলাম ট্রেনে করে অনেকগুলো বগি হয় মানে বারোটা দশটা এরকম বগি হয় তারপরে মানে ওইটি ওই ছেলেদের জেন্টস আলাদা জেন্টস জেন্টসদের মেয়ে মেয়েদের বগি আলাদা ছেলেদের বগি আলাদা মানে মেয়েরা ছেলেদের বগিতে ওঠে কিন্তু ছেলেরা মেয়েদের বগিতে উঠতে পারে না আবার যখন কুটুমবাড়ি যাই তখন যাই তারপর ট্রেনে খুব জোরে আওয়াজ হয় আওয়াজ হলেই মানে সেটা পুরো মানে অনেক দূর পর্যন্ত শোনা যায় অনেক দূর পর্যন্ত শোনা যায় আর ট্রেনে লোহার চাকা হয় যেটা মানে ওই লোহার এ লোহার লোহার ইয়ে লম্বা করে লাইন দেওয়া থাকে দুপারে ওর ওপর থেকেই ট্রেন যায় এটাই আমি দেখেছি দার্জিলিংয়ে যখন যাচ্ছিলাম পাহাড়ের ওপর থেকে মেঘ দেখা যাচ্ছিলো তারপর চা বাগান দেখা যাচ্ছিল মানে ট্রেন থেকে ওগুলো দেখতে খুব ভালো লাগে দূরের জিনিস কি উপর থেকে নিচ দেখতে খুবই ভালো লাগে আবার যখন একবার আমার মামার বাড়িতে যাচ্ছিলাম তখন আমরা মানে মামা বাড়িতে যাই ট্রেনে করেই তখন ওই ট্রেনে উঠেছিলাম উঠে মানে টিকিট কাটতে হয় কোন বগিতে দাঁড়াবো কোন দিক থেকে ট্রেন আসবে এগুলো সব প্ল্যাটফর্মে সবই বলে সব বলে দেয় কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবে কোন প্ল্যাটফর্মে যাওয়ার ট্রেন কোন প্ল্যাটফর্মে আসার ট্রেন সবই বলে দেয় তার জন্য করে যেদিকে বলে আমরা সেদিকে গিয়ে দাঁড়াই তারপর ট্রেনে আসলে ট্রেনে উঠি টিকিট কাটতে হয় ট্রেনে ওঠার সময় ট্রেনে ওঠার সময় যখন ওই আওয়াজটা হয় ওটা খুব জোরেই হয় মানে কাছে যে সামনে যে মানুষ থাকে ওগুলো সরে যাওয়ার মানে অ ওয়ার্নিং দেয় তাই জন্য করে ট্রেনে আমার ট্রেনে যেতে খুবই ভালো লাগে ট্রেন চড়তে ট্রেনে মানে পাখা মানে গরমের কোনো অসুবিধা নেই সবসময় পখা চলে যাওয়া আসা খুবই ভালো হয় ট্রেনে